বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনেক পোষণ প্রকল্প চালু করেছেন তো এর মধ্যে আমরা দেখতে পাই যে প্রথমত মিড ডে মিলের প্রকল্প তিনি এটার একটা খুব বড় উদ্দেশ্য গ্রহণ করে এটাকে খুব বাড়িয়ে তুলেছে আগে দেওয়া হতো ফোর অবধি এখন সেটা এইট অবধি বাড়িয়ে দেওয়া হচ্ছে এর পরও এই এই গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাদের ছবছর বয়সী কম শিশুদেরও এই উপরে এই আওতার ওপরে নিয়ে আসা হয়েছে তো আমাদের সরকার আর বেশ পোষণ প্রকল্পটা চালিয়ে যাচ্ছে তো পুষ্টির দিক থেকে দেখতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন যে অনেকেই আছে গর্ভবতী মহিলা যারা ঠিকঠাক সময় মতন পুষ্টি পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করেছে তো আমরা জানি সবাই যে মিড ডে মিলের যে ব্যবস্থা সেই আওতায় নিয়ে এসেছে আমাদের গর্ভবতী মহিলা মায়েদেরকে তো এইভাবে আমাদের যে পরবর্তী প্রজন্মের শিশুরা তারা সুপুষ্ট হবে এই কারণেই নরেন্দ্র মোদী মহাশয় আমাদের এই প্রকল্পটি একটি সুন্দরভাবে গড়ে তুলেছেন তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই এই প্রকল্পতে আমাদের সব্বাইকে নিযুক্ত করার জন্য আমাদের সব্বাইকে এত সুন্দরভাবে সাহায্য করার জন্য তো সবাই এই প্রকল্পের আওতায় আসুক এটাই আমরা চাই